হ্যাঁ দাদা নমস্কার থেকে বলছেন দাদা আমার তো দাদা দিদির বিয়ে আমার দাদার জন্য একটা ভালো ফোন লাগবে বলছি আপনার ওখানে ভালো ফোন পাওয়া যাবে তো কী কী কোম্পানি আছে দাদা ভালো ফিচারের মধ্যে ভালো মোবাইল হ্যাঁ

ও ওইগুলো আর কি ভালো কম রেটের মধ্যে কোনো মোবাইল নেই পনেরো কুড়ির মধ্যে ভালো ফিচারওয়ালা ওপো বা কোনো ভিভোর সেট ফোর জি কী কী আছে হ্যাঁ

হুম তো ওটা ভালো তো ফাইভ জি সেট কি কুড়ি হাজারের মধ্যে হবে না ফাইভ জি সেট কুড়ি হাজারের মধ্যে হবে তো হুম ঠিক আছে চয়েজটা বলি কীরকম চয়েজটা বলি ভিভোর আপনার দোকান আপনি দোকান কটা অবধি খোলা রাখেন

ঠিক আছে আমি তাহলে কোনো অসুবিধা নেই তো হবে তো ঠিক আছে তাহলে কালকে আমি এগারোটার সময় করে যাবো হ্যাঁ রাখছি তাহলে ধন্যবাদ